বাংলা ভাষা তখন এখন যেমন প্রচলিত তেমনই ইংলিশ ভাষা সংস্কৃত ভাষা সেরকমই প্রচলিত কারণ এখন নানা রকম উন্নতি হচ্ছে দেশের বাইরের মানুষ আমাদের এখানে আসছে তাদের সাথে কথা বলার জন্য ইংরেজি ভাষা বা সংস্কৃত ভাষায় কথা বলতে হয় সেই কারণে বাংলা ভাষা থেকে বাংলা ভাষার মতো ইংরেজি ভাষা বা সংস্কৃত ভাষা বাংলা ভাষার মতনই খুব গুরুত্ব দেওয়া হচ্ছে যেন সব মানুষের সাথেই সব রকম সব রকম ভাষাতে কথা বলা যায় কথা কথা বলবে আরও আমি ধর কোথাও বাইরে গেলাম সেখানে হচ্ছে যে বাংলা ভাষা জানে না সেখানে ইংলিশ ভাষায় কথা বলতে হবে সেখানে আমাকে ইংলিশ ভাষাটা বলতে হবে সেই জন্যই ইংলিশ ভাষা বা সংস্কৃত ভাষা বেশি করে জানানো হচ্ছে শেখানো হচ্ছে সবাইকে যেন তারা বাইরে কোথাও গেলে ওই ভাষায় কথা বলতে পারে কথা বলার জন্য ওই জন্য বাংলা ভাষার মতো ইংলিশ বা সংস্কৃত ভাষা শেখানো হচ্ছে